পুরুলিয়া জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হিসাবে বেছে নিই আমরা কাঠকে এখানকার বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে পড়ে যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা তাই জলের স্রোত তো কম আছেই এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের ফলে বিভিন্ন এলাকায় খরা দেখা দেয় ফলে কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে জলের প্রধান উৎস বলতে আছে আমাদের কংসাবতী নদী এবং ভূগর্ভের জল আশেপাশের স্বাস্থ্যবিধিতে সেরকম কোনো পরিবর্তন দেখা যায়নি তবে বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে এবং স্বাস্থ্য পরিষেবা অগের তুলনায় এখন একটু সবল হয়ে পড়েছে জেলা পরিষেবা এখনও বিভিন্ন এলাকাতে পুরসভা কাজ চালিয়ে যাচ্ছে পরিষ্কার করার চেষ্টা করছে আবর্জনা সরানোর চেষ্টা করছে কিন্তু তাদের কাজ সে রকম হয়ে উঠছে না